হ্যাঁ হ্যালো হ্যাঁ বল হ্যাঁ বল এই তো খাওয়া দাওয়া করে উঠলাম হ্যাঁ বল হ্যাঁ আছি তো হ্যাঁ সত্যিই অনেক দিন কাজবাজের মধ্যে কোথাও যাওয়া হয় না আমারও ইচ্ছা করছিলো যে কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করি করলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ফ্রি আছি তো কে কে যাচ্ছে আর আচ্ছা ঠিক আছে তাহলে এখান থেকে কি আমরা গাড়ি করে যাব না কি বাইকে করেই যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে কি ক দিনের জন্য দু দিনের জন্য শনি রবিবার আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি তাহলে বাড়িতে জানিয়ে দিই বলে দিই যে এরকম শনি রবিবার বেরিয়ে যাব আচ্ছা ঠিক আছে তাহলে আমিও তাহলে প্যাকিং করে নিলাম দু দিনের জন্য যখন যাব কারণ দুদিন তো থাকবো ওখানে ঠিক আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে আমি বাড়িতে জানিয়ে দিচ্ছি আর ওই দিন তো সকালবেলা ভোরবেলা যাব তো ওই দিন কোনও অসুবিধা হবে না ঠিক আছে চ হ্যাঁ সে তো একশো বার ঠিক আছে আমি তাহলে রাখলাম তাহলে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে ফোন করে বলে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ